পশ্চিমবঙ্গের সমস্ত খবরাখবর একটা নিউজ চ্যানেল থেকে পেয়ে যাই চাকরি রাজত্ব উন্নয়ন নিউজ চ্যানেল থেকে পাই বাড়িতে বসে বসেই দেখি আমরা ওটা চাকরির চেষ্টা করি ভালো একটা চাকরি করার সেই হিসেবে চ্যানেলটা দেখি খবর নিই কোথায় কী হচ্ছে না হচ্ছে খবর নিতে তো আর ক্ষতি নেই